প্রত্যেকটা মানুষই আজ টিভি দেখে সেরকম আমিও টিভি দেখি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি সিনেমা কমা আমার খুবই পছন্দ বেশিরভাগ সিনেমা দেখি আমি বাংলা কারণ আমি বাঙালি হিসাবে আমার বাংলা সিনেমাটাই বেশি পছন্দের এছাড়া আমি হিন্দি বা ইংলিশ সিনেমাও দেখি কিন্তু আমার বাংলা সিনেমার মধ্যে একটু ভালো লাগে ডিটেকটিভ সিনেমা যেগুলো গোয়েন্দা সিনেমা যেগুলো যেমন বিভিন্ন ধরনের গোয়েন্দাগিরি সিনেমা আমার খুবই পছন্দ এছাড়া আমার প্রিয় নায়ক নায়িকা যেমন বাংলা হিসাবে বলতে পারি জিৎ কোয়েল তাদের বিভিন্ন সিনেমা যেমন সাত পাকে বাঁধা অগ্নিপরীক্ষা জিতের ফেভারিট সিনেমা আমার কাছে সাথী এই সিনেমাগুলি আমার খুবই পছন্দ এই সিনেমাগুলো আমি প্রায়শই টিভিতে দেখি পুরনো হোক বা নতুন আমার সিনেমা খুবই পছন্দ এবং এইগুলো তো আমি পুরনো সিনেমা হিসাবে টিভিতে দেখতে পাই বা বিভিন্ন ফোনে দেখতে পাই কিন্তু নতুন সিনেমা যখন তৈরি হয় তার যখন সিনেমাটা যেদিন প্রথম শুরু হয় আমি সিনেমা হলে গিয়েও দেখতে খুবই পছন্দ করি বিভিন্ন ধরনের হিন্দি সিনেমা বিভিন্ন ধরনের ইংলিশ সিনেমা আমার খুবই পছন্দের বিভিন্ন ভালো লাগে আমার এই সিনেমাগুলি দেখতে এবং কিছু কিছু সিনেমা আছে যে সিনেমাগুলি থেকে জীবনে নতুন নতুন কিছু তৈরি করা যায় নিজেকে ওই সিনেমার সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় এবং নিজের জীবনের কিছু পদক্ষেপ নেওয়া যায় কিছু কিছু ভালো সিনেমা আমার কাছে জীবনে খুবই উপকৃত করেছে কারণ ভাল কিছু সিনেমা দেখে আমি আমার জীবনের কিছু পদ্ধতিকে তৈরি করতে পেরেছি এবং আমার জীবনে কিছু কাজে লাগাতে পেরেছি এছাড়াও কিছু সিনেমা রয়েছে যেই সিনেমাগুলি খুব ভয়ানক অর্থাৎ ভূতের সিনেমা কোনো বা অদ্ভুত কোনো গল্পের সিনেমা যেই সিনেমাগুলোও আমার খুব ভালো লাগতো কিন্তু ভয় লাগলেও সিনেমা তো সিনেমাই হয় তাই সেই সিনেমাগুলোও আমার কাছে খুব পছন্দের ছিলো পুরনো সিনেমা হোক বা নতুন সিনেমা হোক আমি মোটামুটি সব সিনেমাই দেখি এবং সেই সিনেমার ভালো দিকটা নিজেকে গ্রহণ করতে পারি